ডাক্তারবাবু আমি রাম বলছি বলছি আমার হচ্ছে শরীরটা একটু খারাপ এখন জ্বর মাথার যন্ত্রণা সর্দি কাশি প্রচুর হয়েছে তো আপনি কি ফাঁকা আছেন আমি তাহলে আপনার কাছে যেতাম আর কি দেখানোর জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম বলতে যখন ঠান্ডা লেগেছিলো হালকা তখন হচ্ছে ডাক্তার কিছু দেখাই নি শুধু প্যারাসিটামল কিনে খেয়েছিলাম দোকান থেকে না না ওটা খাই নি শুধু ওইটাই কিনে খেয়েছিলাম প্যারাসিটামলটা হ্যাঁ সামনেই তো খুব একটা দূরে না দু কিলোমিটারের মতো হবে ও আচ্ছা হ্যাঁ আজকে বিকেলে বসছেন কি আজকে বিকেলের দিকে যাবো বলছি তাহলে নামটা লেখাতে হবে না কি তাহলে তাড়াতাড়ি যেতে হবে তাই তো হ্যাঁ সেটা তো অবশ্যই বলছি যে ওষুধগুলো দেবেন ওষুধগুলো কি আমাকে গিয়ে আপনার চেম্বার থেকে ওষুধগুলো পাওয়া যাবে মানে আপনার চেম্বারের পাশে যে ওষুধ দোকানটা আছে ওখানে সব পেয়ে যাবো তাই তো রক্ত পরীক্ষাটা কি ওখানে ব্যবস্থা আছে না কি আমাকে বাইরে কোথাও করাতে হবে আপনাদের চেনা জানা মানে আপনাদের চেম্বারের কেউ হয় না হচ্ছে এমনি আমাকে আলাদা করে দেখাতে হবে

আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিকেলের দিকে যাবো আপনার চেম্বারে ঠিক আছে